আমার এলাকায় কাছাকাছি একটা বড়ো বাজার আছে সেই বাজারটা এতোই বড়ো যেখেনে সমস্ত রকম জিনিস পাওয়া যায় যেমন একদিকে সবজি পাওয়া যায় সবজি বলতে সমস্ত রকম সবজিই সেখেনে পাওয়া যায় মানুষ সেখেনে গেলে আর কোথাও যেতে হবে না সমস্ত রকম সবজি সেখেনে পাওয়া যায় একদিকে মাছ একদিকে মাংস একদিকে শপিং মহল একদিকে মুদিখানা একদিকে জুতো একদিকে ওষুধ দোকান এক দিকে ফুল সমস্তরকম জিনিস এইখেনে পাওয়া যায় এই বাজারটা এতোই বড়ো যে ওই জায়গাতে ঢুকলে মানুষকে অন্য কোথাও আর যেতে হয় না সমস্ত জিনিস যায় সমস্ত জিনিস এক জায়গাতেই পাওয়া যায় সেখানে আমরা তো কেনাকাটা করি আশেপাশে গ্রাম থেকেও মানুষ আসে কেনাকাটা করার জন্য অন্য বাজারের তুলনায় এখানে দামটা মূলত কম এমনকি কোনো পর্যটকরা এখেনে এলে এই দামের সঙ্গে গুণ শুনে সমস্ত কিছু পাওয়া যায় তাই এখেনে এসেই তারা কেনাকাটা করেন এই বাজারটি খুব বড়ো এবং খুব জনপ্রিয় আমার খুব ভালো লাগে